আমি অনেক দিন আগে একটি স্যামসংয়ের ফোন কিনেছিলাম এবং সেইটাতে এক দু মাস চলার পর দেখছি তার মাইকের প্রবলেম দিচ্ছে তারপরে ব্যাটারি প্রবলেম দিচ্ছে এইটাই হলো সব থেকে আমার অভিজ্ঞতার মধ্যে সেই ফোনটি খুব খারাপ